দেশে হাসপাতাল ও চিকিৎসা সেবা সম্পর্কে আমার মতামত খুবই ভালো হ্যাঁ আগেকার দিনের থেকে এখন অনেক উন্নত হয়েছে আমি মনে করি যে এটা কম খরচে এবং আগের চেয়ে ভালো আরও উন্নত হয়েছে এখানে মানুষের অনেক গরিব মানুষ রয়েছে মধ্যবিত্ত মানুষ রয়েছে তারা সব সময় বাইরে গিয়ে টাকা খরচা করে ডাক্তার দেখাতে পারে না সেক্ষেত্রে এখানে হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে তাদের একটু কম খরচে হয়ে যায় সেক্ষেত্রে তাদের সুবিধা হয়েছে খুব খুব সুবিধা হয়েছে এবং অনেকেরই সুবিধা হয়েছে এখানে ডাক্তার আর দেখালে এখানে ডাক্তার ফিটা লাগে না শুধু ওষুধের খরচাটা লাগে তাও কিছু কিছু ওষুধ হাসপাতাল থেকেই দেওয়া হয় বা কিছু ওষুধ যেটা বাইরে থেকে কিনতে হয় সেটা সামান্য পরিমাণ ওষুধ কিনতে হয় তো এক্ষেত্রে আমি বলব যে এ এখন অনেক হাঁসপাতাল হয়ে মানুষের অনেক সুবিধা হয়েছে আর কোভিড মহামারীতে তো আমার খুবই ভালো অভিজ্ঞতা হয়েছিল এরকম অভিজ্ঞতা আমার কোনোদিনও হয়নি এই তো যদিও এই প্রথমবারই আমরা এরকম সমস্যার মুখোমুখি হয়েছিলাম তো বাড়ি থেকে তো বেরোতেই পারিনি এরকম বাড়ি থেকে বেরোলেই পুলিশ আসতো তো আমাদের ভালোর জন্যই আসতো সবসময় আমাদেরকে মাস্ক পরে থাকতে বলা হত আমাদেরকে বাড়ি থেকে বাইরে বেরোতে না বলা হত এবং স্যানিটাইজার দিয়ে হাত ধুতে বলা হত এক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা খুবই ভালো হয়েছিল ও যে এইদিক থেকে ভালো হয়েছিল যে মানে মানুষ সচেতন ছিল যারা সচেতন ছিল তারা খুবই ভালো দিক থেকে ছিল এবং অনেকে অসচেতনভাবে ছিল তাদের অনেক ক্ষতিও হয়েছে পুলিশ ছিল কিন্তু তবু অনেকে পুলিশের শাসন শোনেনি সেইদিক থেকে অনেক মানুষের অনেক ক্ষতিও হয়েছে আমার দিক থেকে বলব যে আমার অভিজ্ঞতাটা কিন্তু খুব খুব ভালোও হয়নি আবার খুব খারাপ দিকটাও হয়নি কারণ হ্যাঁ অনেক ক্ষতি হয়েছিল পড়াশোনার ক্ষতি হয়েছিল সেই সময় বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়েছিল স্কুল টিউশন সবকিছু যেতে পারতো না বাড়িতে বসে বা কতটুকুই পড়বে বাড়িতে বসে সবাইকেই তো ও একটা কেমন একঘেয়েমি মনে হচ্ছিল সেদিক থেকে বাচ্চাদেরকে আর কি বলব সেদিক থেকে তো ও খুবই একটা খারাপ দিক গেছে তো আমরা এই খারাপ সময়টা কাটিয়ে উঠতে পেরেছি এটাই আমাদের কাছে আমরা ধন্য তো আমার এলাকার স্বাস্থ্যসেবা উন্নত করা অবশ্যই উচিত আমি মনে করব যে প্রতি এলাকায় যে ভালো একটা স্বাস্থ্যসেবা থাকা খুবই জরুরি কারণ মানুষের দিনে রাতে সব সময় প্রয়োজন কার কখন কি হবে সেটা তো বলা যায় না সেই দিক থেকে আমার মনে হয় যে প্রত্যেক এলাকাতেই এই স্বাস্থ্যসেবা বা উন্নত করা উচিত